ডেঙ্গু জ্বর এবং মশা ম্যালেরিয়ার মতো অসুস্থতা প্রতিরোধ করার জন্য আমাদের লোকাল প্রশাসন পঞ্চায়েত এলাকা কিংবা পৌরসভার এলাকায় আমাদের যে ড্রেন ব্যবস্থা আছে জল নিকাশি ব্যবস্থা আছে সেই জল নিকাশির ব্যবস্থায় প্রত্যেক সপ্তাহে এক থেকে দুবার স্প্রে করা উচিত আর এক থেকে দুবার এর পাশাপাশি ব্লিচিং পাউডার স্প্রে করা উচিত এবং পৌরসভার ও পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধানদের কর্তব্য টাইমে টাইমে তাদের ড্রেন পরিষ্কার করা ম্যানহোলের যে ঢাকনা বর্ষার জলে যেগুলো বুজে যাচ্ছে সেই ম্যানহোলের ঢাকনা খুলে সেখান থেকে নোংরা আবর্জনা তুলে নেওয়া আর প্লাস্টিক বিশেষ করে প্লাস্টিক জলের বোতলের এইগুলোর ফলেই আমাদের ড্রেনকে আরও মানে ভত্তি করে দেয় যার ফলে জল নিকাশি হয় না সেগুলো একটু ল লক্ষ্য রাখা যাতে জল নিকাশ ঠিকঠাক হয়ে গেলে পচা জল সেখানে জমতে পারবে না এবং সেখানে মশার তারা ডিম পাড়তে পারবে না এবং নতুন মশার কোনো প্রজন্ম দেখা যাবে না এরমভাবে যদি করি তাহলে আমরা ডেঙ্গু জ্বর থেকে রেহাই পাই আর ম্যালেরিয়ার মতো মশাবাহিত অসুখের জন্য আমাদের ঘরোয়া যে টোটকা সেগুলো ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ঘরে যে স্প্রে করা অলআউট টাইপের কিংবা মশা মারার ধূপ এগুলো ইউজ করা আর রাতে ঘুমানোর সময় প্রত্যেকটা সতর্ক করে দেওয়া যাতে মশারি খাঁটিয়ে তারা ঘুমায় সেদিকে একটু সতর্ক দিতে হবে আর প্রত্যেকটা পরিবারের হ্যাঁ এই জন্য একটু সতর্কবার্তা পঞ্চায়েত থেকে হোক পৌরসভা থেকে হোক সেগুলো প্রচার করাতে হবে